হ্যাঁ আমার বাড়িতে টয়লেট আছে বাড়িতে টয়লেট থাকার অনেক সুবিধা রয়েছে যেমন বাড়িতে টয়লেট থাকলে আমরা আমাদের সুবিধা মতো যখন আমাদের প্রয়োজন তখন আমরা টয়লেট ইউস করতে পারি তাছাড়াও যখন আমাদের খুব দরকার টয়লেটের এবং খুব মানে জরুরি অবস্থা সেই সময় কিন্তু আমরা চাইলেই আমাদের টয়লেট ব্যবহার করতে পারি তাছাড়া বাড়িতে যদি টয়লেট থাকে সেক্ষেত্রে অনেক ধরনের সুবিধা থাকে যেমন সকাল বিকেল দুপুর সন্ধ্যা রাত যে কোনও সময়ই আমরা কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাছাড়াও নিজেদের টয়লেট থাকলে সেইখান থেকে দুর্গন্ধ বা অন্যান্য যে অসুবিধাগুলো হয় সেগুলোও হয় না কারণ আমরা ওটাকে আমাদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাছাড়াও আজকারকার দিনে টয়লেট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাইরে এখন টয়লেট করার কিন্তু সুবিধা নেই আগের মতো আর নেই দিন চেঞ্জ হয়েছে তো বাইরে যে ট আগে যেমন আগেকারের মানুষ যেন যেমন টয়লেট করতো বাইরে গিয়ে বাইরে টয়লেট করতো কিন্তু আজকে স্বচ্ছ ভারত নির্মল অভিযান যে সমস্ত অভিযানগুলো রয়েছে আমাদের সরকার বা আমাদের ভারতবর্ষে গভর্মেন্টও চায় যাতে করে মানুষ প্রত্যেকে টয়লেট ব্যবহার করে এখন কিন্তু যদি কেউ বাইরে গিয়ে টয়লেট করে তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু জরিমানার সম্মুখীন হলেও হতে পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ অনেক ধরনের সুবিধাই আমরা এই টয়লেট থেকে পেয়ে থাকি